নতুন রেসিপি সম্পর্কে জানতে আমি সম্প্রতি একটা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছেন পপি কিচেন বলে একজন ওনার রান্নার অনুষ্ঠান অনুসরণ করেন কারণ উনি খুব গ্রাম্য একটা পরিবেশে খুব পরিস্কার পরিচ্ছন্নভাবে রান্না করে থাকেন এবং আমাদের সক্কলকে অর্থাৎ দর্শকদেরকে তিনি দেখান যে কীভাবে গ্রাম থেকে টাটকা সবজি তুলে এনে তিনি রান্না করছেন তিনি সবজি কেন তিনি নানা রকমের নানা রকমের জিনিসপত্র তিনি নানা রকমের জিনিস তৈরি করেন তিনি অর্থাৎ এক কথায় বলা যেতে পারে এই যে আমি এতবার নানা রকম উচ্চারণ করলাম তার অর্থ হলো তিনি মাছ মাংস ডিম দিয়ে শুরু করে সবজি ভাত ডাল তরিতরকারি রান্নার যাবতীয় জিনিস তিনি সব জানেন এবং তিনি আমাদের কাছে সেগুলি তুলে ধরেন যা আমরা দেখে খুব উপকৃত হই ওনার চ্যানেল থেকে আমি নানা রকমের রান্না বান্না শিখেছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফ্রায়েড রাইস এবং ছোট বাচ্চাদের জন্য বাড়িতে স্ন্যাক্স অর্থাৎ জলখাবারের জন্য বা সন্ধ্যাকালীন আহারের জন্য ছোটখাটো জিনিসগুলো আমি শিখেছি যা আমার দৈনন্দিন জীবনে আমার সংসারে খুব কাজে লাগছে এই সব রান্না বান্না খেয়ে বাড়ির সকলেই নাম ধাম করছে আমার আমি খুব উপকৃত হয়েছি ওই পপি কিচেন নামক চ্যানেলটির দ্বারা যা ইউটিউবে সম্প্রতি চালু হয়েছে